যেহেতু আমি শহরের বাড়িতে ফ্ল্যাটের মধ্যে তাই পাখিদের বিষয়ে তেমন কিছু আমি জানতে বা করতেও পারি না তো পাখিও সংরক্ষণ ও সুরক্ষার পাখি পর্যবেক্ষণ করার যে ভূমিকা পালন করে বলে আমি মনে করি সেটা হলো পাখিদের বাসা যদি কোনো ঝড়ে ভেঙে পড়ে পড়ে যায় তাহলে সেই বাসা সংরক্ষণ করে আবার গাছের উপরে তুলে দেওয়া উচিত যাতে পাখিরা আবার ভালোভাবে সেইখানে বাসা বাঁধতে পারে সেই বাসাটাকে সুরক্ষিত করা তোলা উচিত যেহেতু পাখিটার কোনো অসুবিধা না হয় সেখানে আবার বাসা করতে বা তাদের বাচ্চাদের নিয়ে থাকতে এইভাবে পাখিদের বাসা ভালোভাবে করে সংরক্ষণ ও সুরক্ষা করার দরকার বলে আমার মনে হয়